নিম্নলিখিত মিষ্টি এবং প্যাটিসের নামগুলি হলো বেবি বটল পপ প্যাস্টেলিটোস জিমি ডিন ব্রেকফাস্ট স্যান্ডউইচেস বানানা কেক এল্ডার ফ্লাওয়ার কর্ডিয়াল স্টাফারস চিকেন অ্যালফ্রেডো ভেজ চিং মিউ প্যাটিস চিকেন স্পেশাল প্যাটিস রাজভোগ রসগোল্লা সন্দেশ কাঁচা গোল্লা কালা জামুন পান্তুয়া গোলাপ জামুন কালাকাঁদ রসমালাই রাসভড়ি লাল মোহন বেকড রসগোল্লা দানাদার সীতা ভোগ মিহিদানা বোঁদে চমচম দই রসকদম্ব জিলিপি রাবড়ি ইত্যাদি